হ্যাঁ আমার মেয়ের পরীক্ষা দিতে আমি একটি ক্যাব বুক করেছিলাম ক্যাবের ড্রাইভার দাদা খুবই ভদ্র নম্র আমার মেয়ের আট দিন পরীক্ষা হয়েছে আট দিনই উনি আমাদেরকে সাথে করে নিয়ে গিয়েছেন আবার বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছেন আমি যেদিন থাকতে পারিনি উনি থেকে মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছেন পরে আবার ফোন করে জিজ্ঞাসাও করেছেন যে কোনো অসুবিধা হলে বলবেন আমাকে আর রাস্তায় যেতে যেতে উনি কোনো মেয়েদের বিশেষ কারণে কোনো কিছু অসুবিধা হলে উনি গাড়ি থামিয়ে কিনে দিয়েছেন জলের বোতল কিনে দিয়েছেন রাস্তায় কোনো ঝামেলা হলে যেটা উনি মিটিয়ে দিয়েছেন সরস্বতী পুজোর চাঁদা আদায় করতে এসেছিল সেই নিয়ে ঝামেলা হচ্ছিল উনি সেটা মিটিয়ে দিয়েছেন তাছাড়া উনি রাস্তায় ফেরার পথে মেয়েদেরকে পরীক্ষার শেষে মিষ্টি কিনে খাইয়েছে উনি বাড়িতে এসে আমাকে বলেছে যে বৌদি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন আমি নিয়ে যাব পরীক্ষা হল থেকে বেরোনোর পর জিজ্ঞাসা করেছে কেমন পরীক্ষা হলো এটা মানুষের এত ভদ্র ব্যবহার আমার মানে খুবই ভালো লেগেছে তাছাড়া ক্যাব বুক করার ব্যাপারেও উনি বলেছেন কোনো যদি দিন কোনো দিন দরকার হয় আমি না আসতে পারলেও আমার বন্ধু আছে তাকে আমি পাঠিয়ে দেবো আপনাদের কোনো অসুবিধা হবে না এই নম্র ব্যবহারটি অতি মুখরিত মানুষের মনে দাগ কেটে যায় তাই একটা মানুষের ব্যবহারই তার পরিচয় তাই ড্রাইভার দাদার ব্যবহারটি আমার এত ভালো লেগেছে যে পরীক্ষার আট দিন আমরা ওই টাইমটা প্রচুর ওনাকে মিস করি এখনও ওনার ব্যবহার ওনার কথাবার্তা খুবই সুন্দর তাই প্রতি ড্রাইভার দাদার ব্যবহার প্রতি ক্ষেত্রে আমাদের মনে পড়ে অন্য কোনো কিছু গাড়িতে বুক করার আগে ওনার কথাটাই আমাদের মনে পড়ে তাই মানুষের ব্যবহারের ক্ষেত্রে সবসময়ই মানুষের ব্যবহারই তার পরিচয়